আমি আমার এলাকার স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য অনেক রকম চেষ্টা করছি আমি মাঝে মাঝে স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে ব্লিচিং পাউডার ফিনাইল গ্রামে নিয়ে এসে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিই যাতে কোনোরকম মশা মাছি না এসে মানুষকে মানুষকে না দূষিত করে আমি অনেক রকমই চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন সকলে মিলে চেষ্টা করুন যাতে কোনওরকম দূষিত না হয় গ্রামে গঞ্জে কোনোরকম নর্দমা নালা সব দিক থেকে সবাই নজর রাখুন যাতে মানুষের কোনও ক্ষতি না হয় আপনারা সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করুন চেষ্টা করুন যেন কোনোরকম মশা মাছি না দূষিত করতে পারে সকলেই চেষ্টা করুন